আমি প্রথমে সাঁতার বাড়ির সামনেই একটা পুকুরে শিখেছি এবং এটা আমার মা শিখিয়েছেন তো পুকুরেই শেখা আমার প্রথম সাঁতার আমি প্রথম থেকে ছোট থেকে পুকুরেই শিখেছি যেহেতু ওটাই আমার কাছে তখন বাড়িতে সাঁতার শেখানোর জন্য ভালো মনে হয়েছে তাই করিয়েছিল আর এটা আমার মা শিখিয়েছিল আমি জলে একদমই ভয় পেতাম না আমি আগে গিয়ে পুকুরে বেসিকালি আগে জলের উপর দিয়ে পা ভাসিয়ে বসে থাকতাম তারপর আস্তে আস্তে আমি জলে নামতে শিখেছি নামতে শিখে নিজেকে কীভাবে সাঁতার কাটতে হয় নিজেকে ভাসতে হয় সেইভাবে শিখতে শিখতে আস্তে আস্তে আমি যে সাঁতার শিখে যাই শেখার পর আমি এখন আরো ভালোভাবে সাঁতার কাটার জন্য আমি সাঁতার কাটি শিখতে যাই সামনের সুইমিং পুলে তো হ্যাঁ এইভাবেই আমি আস্তে আস্তে সাঁতার শিখেছি তো প্রথম সাঁতার আমার শেখা পুকুরেই তারপর আমি মোটামুটি সাঁতার কাটতে কাটতে কাটতে এখন এখন ঠিক হয়ে গিয়েছে এখন আমি সাঁতার কাটতে পারি এবং হ্যাঁ আস্তে আস্তে আমার আরো ইমপ্রুভমেন্ট হচ্ছে এবং হবেও তো আমি সাঁতার প্রথম শিখেছিলাম হচ্ছে তেরো বছর বয়সে তারপর থেকে আমি এখনো অবধি এই সাঁতার কাটা হয়